আমি আমার অবসর সময়ে তারা দেখতে খুব ভালোবাসি এটি আমার আরাম করার একটি পদ্ধতি হিসেবে বলা যেতে পারে আমি তারা গুনতে খুবই ভালবাসি এবং তারা দেখতেও ভালোবাসি আকাশে যে সব তারা দেখা যায় যেমন ধ্রুবতারা সপ্তর্ষিমণ্ডল কালপুরুষ বছরে বিভিন্ন সময়ে এগুলো দেখা যায় আমার সবচেয়ে প্রিয় যে তারাটা রয়েছে সেটা হছে ধ্রুবতারা এবং এরপরে সপ্তর্ষিমণ্ডল আমি তারা দেখতে খুবই ভালবাসি এবং এর অভিজ্ঞতাও আমার কাছে খুব ভালো